আমার জন্য লেখার সবচেয়ে চ্যালেঞ্জিং দিকটি হল আমার আমি যে ডায়েরি লিখি এ লিখি আর আমার আর্টের প্রথম থেকে খুবই শখ এই লোকাল যদি কোনও প্রচার হয় কোনও কিছু হয় অনুষ্ঠান হোক এ হোক দেওয়াল লিখন হোক কোনও সাইন দোকানের সাইনবোর্ড হোক সচরাচর মানুষজন আমার কাছেই আসে আর এটা আমি শখ হিসাবে ধরে নিই আমি শখের জন্যই যাই আমি ফাঁকা টাইমে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকলেও আমার এক্সট্রা সময় আমি বের করে ফাঁকা টাইম বের করে আমি সেই সাইনবোর্ডগুলো লেখা সেই দেওয়াল লেখা কাজগুলো করি তাতে করে আমার নিপুণ হাতের লেখা দেখে পাড়ার সবাই উদবুদ্ধ এবং আমার যে যারা নিজে কাজ করে তারা খুব উদবুদ্ধ এবং আমাকে বাহবা দেয় যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর লেখা অনুপ্রেরণা অনুসযুক্ত সৃজনগুলি আমার যেগুলো খুঁজে পাচ্ছি আর আমার অভিজ্ঞতায় যেটা লিখতে লিখতে অনেক সময় ভুল ত্রুটি হয় যেগুলো আমি চেষ্টা করি পরেরবার সেগুলো শুধরে নেওয়ার সেগুলো করার জন্য